না আমি কখনও বাংলা ভাষা বলতে বা লিখতে কোনওরকম বাধার সম্মুখীন হইনি কারণ আমি বাংলা ভাষায় ছোটবেলা থেকে শিখেছি আমি জন্মের পর থেকেই মাতৃ গর্ভ থেকে বের হওয়ার পর থেকেই আমি বাংলা ভাষা শিখেছি তাই এই বাংলা ভাষা বলার ক্ষেত্রে আমার কোনওরকম অসুবিধে হয়নি আমি ছোটবেলা থেকে যে ভাষা শিখেছি যে ভাষা রপ্ত করেছি আজ বড় হয়ে সেই ভাষাটা কেন আমি লিখতে বা পড়তে আমার অসুবিধে হবে অন্যান্য ভাষা যেগুলো রয়েছে যেমন ইংরেজি ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা এই সমস্ত ভাষাগুলো হয়তো পড়তে বা লিখতে হয়তো আমার অসুবিধে হতে পারে কিন্তু বাংলা ভাষা পড়তে বা লিখতে আমার কোনও অসুবিধে হয় না কারণ বাংলা ভাষা আমার রক্তে রয়েছে আর এটা আমি এতো সুন্দরভাবে রপ্ত করেছি যে যে এই ভাষা নিয়ে আমার মধ্যে কোনওরকম বিকল্প পদ্ধতি নেই বা কোনওরকম দৃঢ়তা নেই আর আমার শুধু নয় আমার পরিবারের লোকেরও এ বাংলা ভাষা নিয়ে কোনওরকম অসুবিধে নেই তাই আমি মনে করি এই বাংলা ভাষা সবার জানা দরকার কারণ এই বাংলা ভাষা এতোটাই সুন্দর বা এতোটাই ভালো যেটা শুধু আমি নয় গোটা পরিবার পুরো পৃথিবী এই বাংলা ভাষা সম্পর্কে জানুক কারণ এই বাংলা ভাষার মধ্যে আমাদের মাতৃ ভাষা রয়েছে আমাদের মাটির মানুষেরা জড়িত রয়েছে তাই আমরা মনে করি এই বাংলা ভাষার জন্য আমরা গর্বিত